আমি আমার মেয়ের জন্য একটা স্কুল ব্যাগ কিনেছিলাম ঈগল কম্পানির ব্যাগটা কেনার পরে দেখলাম ছ সাতটা চেন আছে এবং একটা কভার আছে যাতে জল না ঢোকে কিন্তু ব্যাগটার দু তিন দিন পরে দেখলাম চেনের সাইড থেকে কেটে কেটে যাচ্ছে এবং সেই জল ঢুকবে না বলে যে কভারটা ছিলো তার থেকেও দেখছি জল ঢুকছে তো ওই জন্য আমি এই ব্যাগটাকে নেতিবাচক বলে আখ্যা দিলাম